যেহেতু আমরা বাঙালি সুতরাং আমাদের মাতৃভাষা হল বাংলা আমরা বাংলা আমরা বাংলা ভাষাতে কথা বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ আমরা বঙ্গ সন্তান বাংলা ভাষা আমাদের প্রধান প্রধান ভাষা আমরা বাংলা ভাষার পাশাপাশি বেশ কিছু ভাষা জানলেও বাংলা ভাষার মতো কথা বাংলা ভাষার মতো অন্য কোনো ভাষাকে থরোলি উচ্চারণ করতে বা ব্যবহার করতে পারি না কিন্তু বাংলা ভাষার বেশ কিছু অন্যান্য বৈশিষ্ট্যও রয়েছে এই যেমন বাংলা ভাষার ব্যাকরণ এবং উচ্চারণ আমরা বাংলা ভাষা বলি ঠিকই কিন্তু আমরা কি বাংলা ভাষা সঠিক যথাযথ ব্যাকরণে ব্যবহার করি বা তার সঠিক তা সঠিক উচ্চারণ করি আসলে না আমরা তার সঠিক উচ্চারণ করি না আমরা বাংলা ভাষাকে নিজেদের নিজেদের সহজ নিজেদের মতো করে মতো করে সহজভাবে সরলভাবে ব্যবহার করে থাকি এটা এর ব্যাকরণও তাই আমরা এটার বেশির বেশ কিছু ক্ষেত্রে মেনে চললেও সবক্ষেত্রে আমরা এটাকে এর বাংলা ভাষার ব্যকরণের সঠিক নিয়ম মেনে কথা বলি না আমরা নিজেদের মতো ভাবেই কথা বলে চলি আর আমরা বেশ কিছু বেশ কিছু বাক্য রয়েছে বা শব্দ রয়েছে যেগুলোর সঠিক উচ্চারণ করি না আমরা সেটিকে সেটিকে নিজেদের মতো করে বিভিন্নভাবে ভেঙে ভেঙে নিয়েছি এবং নিজেদের মতো করে সেটাকে উচ্চারণ উচ্চারণ করে থাকি ফলে সেই ভাষা বিভিন্ন এরমভাবে নিজেদের উচ্চারিত হতে হতে এক সময় এক অন্য ভাষায় পরিণত অন্য রূপ নেয় সেই শব্দটি এভাবে বাংলা ভাষার ব্যাকরণ ও ব্যাকরণ ও উচ্চারণের উচ্চারণের ক্ষেত্রে বিভিন্ন ভিন্ন ভিন্ন ঘটনা দেখা যায় বাংলা ভাষার ক্ষেত্রে